আমার এলাকার হাসপাতালে এক্স রে সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানের জন্য উন্নত সরঞ্জাম অবশ্যই রয়েছে যেমন এক্স রে করবার জন্য এক্স রে মেশিন সিটি স্ক্যানের জন্য সিটি স্ক্যানার মেশিন রয়েছে এছাড়া চোখের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করবার জন্য যেমন বিভিন্ন ধরনের বিভিন্ন পাওয়ারের চশমা ব্যবহার করা হয় ঠিক তেমনই হচ্ছে লেজার লাইট ব্যবহার করা হয় যা চোখের চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে উন্নত এছাড়া বিভিন্ন প্রকারের লেন্স ব্যবহার করা হয় যার দ্বারা মানুষের চশমাকে চশমার বদলে মানুষ লেন্সের সাহায্যে দেখে এই এইভাবে চোখের চিকিৎসা করা হয় স্ক্যানের করবার জন্য বিভিন্ন ধরনের স্ক্যানার মেশিন রয়েছে এছাড়া এক্স রে যেমন ভাঙা এগুলোর ক্ষেত্রে এগুলোকে সঠিকভাবে যেন আর চিকিৎসা করা যায় তার জন্য এক্স রে মেশিন রয়েছে এই এক্স রে মেশিনগুলো সাহায্যে আমরা মানে এ চিকিৎসার আরও যথেষ্ট উন্নতি ঘটেছে এবং আমার এলাকার হাসপাতালে এই ধরনের সিটি স্ক্যানার হচ্ছে এক্স রে সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানের জন্য উন্নত পরিমাণে সরঞ্জাম রয়েছে এবং প্রচুর পরিমাণে আরও যাতে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয় এবং মানুষেরা প্রচুর পরিমাণে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা যেন আরও প্রচুর পরিমাণে মানুষের বাড়ে সেই জন্য আরও প্রচুর পরিমাণে নতুন নতুন চিকিৎসার সরঞ্জামও আরও আমাদের এখানে তৈরি করা হচ্ছে এবং যার এবং প্রচুর পরিমাণে বাইরে থেকেও প্রচুর মানুষেরা আসে এখানে চিকিৎসা করানোর জন্য এবং বিভিন্ন ধরনের স্ক্যান করানোর জন্য এভাবে চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নতি ঘটেছে এবং আমাদের এই গ্রামেও প্রচুর পরিমাণে উন্নতি ঘটতে দেখা গিয়েছে